হ্যালো এই তো আমি শম্পা বলছি বলছি সবজি পাওয়া যাবে ভেন্ডি আছে পটল আছে আলু আছে আলু বেগুন পটল ফুলকপি সবই পাওয়া যাবে বলছি আলুর দাম কত পটল ও বলছি আমি আলু নেবো একটু পটল নেবো এই তো এক্ষুনি আসছি ও ঠিক আছে চারটের দিকে তাহলে কিছুক্ষণ পরে যা যাচ্ছি তাহলে আমি হ্যাঁ হ্যাঁ রাখছি তাহলে